ভারতবর্ষে কম বেশি পঁয়ত্রিশটি খেলাকে প্রাধান্য দেওয়া হয় এর মধ্যে জনপ্রিয় খেলাগুলি হল যেমন ক্রিকেট ফুটবল টেনিস ব্যাডমিন্টন কুস্তি সাঁতার দৌড় ইত্যাদি ভারতবর্ষের এই ধরনের জনপ্রিয় খেলার বেশ কিছু ক্রীড়াবিদদের নাম আমরা পাই যেমন হকিতে ধ্যানচাঁদ ক্রিকেটে সচিন তেনডুলকার এম এস ধোনি বিরাট কোহলি ফুটবলে বাইচুং ভুটিয়া

সুনীল ছেত্রী